হ্যাঁ আমি বাইকের যত্ন নিই বাইক হচ্ছে কখন কখন তেল শেষ হয়ে যাচ্ছে কখন মোবিল শেষ হয়ে যাচ্ছে মোবিল খারাপ হয়ে গেলে ধোঁয়া কাটে সেই সবগুলোর মানে খেয়াল রাখি সারাক্ষ যখন সকালবেলা বাইরে বার করি তখন মোছামুছি করে বার করে নিয়ে তারপরে যেখানে মানে দরকার থাকে সেখানে যাই তারপরে যখন যাওয়ার সময় যখন যে সেফটিগুলো মানে সেফটি বলতে যে আমি যখন ধীরে বাইক চালিয়ে যাই যখন বাজারে যাচ্ছি বেশি ভিড় থাকলে তখন আস্তে আস্তে চালিয়ে যাই রাস্তায় যখন ট্রাফিক আইনগুলো যেরকম মেনে ট্রাফিক সিগনালগুলো দেখে যেতে হয় সাইডে আয়নায় দেখে দেখে মানে দুটো আয়না দিয়ে দেখে সামনে এমনিতেও তাকিয়ে থাকতে হবে এবারে হেল সামনে আয়না পিছনে আয়নাগুলো দেখে পিছনে কেউ আছে কি দেখে সাইড কর্নারগুলো ঘোরাই তারপরে ট্রাফিক আইন মেনে চলি আবার ধোঁয়ার লাইসেন্স টাইসেন্স এগুলো করার আছে যাতে না কোনো পুলিশ টুলিশ ধরে আবার যে যে এই এগুলো আছে মানে যে জোরে জো জোরে চালাই না আমি চল্লিশের বেশি গাড়ি তুলি না আস্তে আস্তে গাড়ি চালাই সব পুরো একদম মানে ধীরে ধীরে গাড়ি চালাই যখন যে ধরো একটা জায়গায় যাচ্ছি যখনই লং রোডে যাই তখন হেলমেট বুট গ্লাস হ্যান্ড গ্লাস সব কিছুই মানে ব্যবহার করি ধোঁয়ার লাইসেন্স করে নিই যাতে না পুলিশ টুলিশ ধরে তারপর আমার যা আমাদের আমার একটা চাস্তো ভাই সে আরকি জোরে গাড়ি চালাতো সে তার অসুবিধা হয়ে গেছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তার সেখান থেকে আমি আরো সতস্ক সতর্ক করে আমি গাড়ি চালাই এইভাবেই মানে গাড়ির আমি যত্ন নিই আর পুরো একদম ভালোভাবেই আমি মানে বেশি এ করি না সুস্থতার ছলে গাড়ি চালাই বাইক চালাই